যদি বলি বাংলা হিন্দির মতো অন্যান্য ভাষা যেমন আসামি ওড়িয়া ত্রিপুরী ভাষা যেগুলো আছে এই ভাষাগুলো যে এই ভাষা যে লোকগুলো কাজের ক্ষেত্রে বহু জায়গায় পশ্চিমবঙ্গের মধ্যে ঘোরাফেরা করে তো সেখানে এবার মানুষের সঙ্গে থাকতে থাকতে সেই ভাষাগুলো ধীরে ধীরে রূপান্তরও হয়ে গিয়েছে রূপান্তর বলতে কেমন হয়তো ভেবে নিন যে বাংলা সে ওড়িয়া ভাষা বলছিল তার থেকে বাংলায় শুনে শুনে যেহেতু বাংলা ওড়িয়াও অনেকটা কাছাকাছি সেম তো আমি বলতে চাইছি তো কিছুটা চেঞ্জ হয়ে এসেছে বাংলা আর ওড়িয়া মিক্স করে মানে মিশিয়ে একটা ভাষা বলছে যেগুলো আমরা বাঙালিরাও বুঝতে পারবো ওড়িয়া ভাষারাও বুঝতে পারবে এইভাবে ধীরে ধীরে ভাষা মিশ্রণ হয়েছে তারপর হচ্ছে যাদের অ্যাকচুয়ালি ভাষা মানে কী আমরা মনের ভাবটা প্রকাশ করছি তাই তো মানে আমি চাইছি কি আমি একটা জিনিস বোঝাতে চাইছি একটা জিনিস আমি কারোকে বোঝাবো সেটা আমার মনের ভাব প্রকাশ করে যখন বসাবো সেইটিই আমার ভাষা তো দেখো বাংলা ভাষাটা আমাদের পশ্চিমবঙ্গে পুরোটা ধত্তে গেলে প্রায়ই এদিক ওদিক করে চলে তো আসামে গেলে সেইটা একটু পরিবর্তন হয়ে আসামির ভাষার মতো হয়ে গেছে একটু নিচের দিকে এলে পুরোপুরি একটু বাংলাদেশি ভাষা যেইগুলো পুরানো ঢাকার যে ভাষা বা আমাদের বরিশাল ভাষা সেই ভাষাগুলো একটুখানি বাংলাদেশের যে ভাষাগুলো সেইগুলো একটুখানি আমাদের গাঙ্গেয় উপকূল বর্তী এলাকায় কিছু পাওয়া যায় আর আমাদের এই যে উত্তর চব্বিশ পরগনায় উত্তর চব্বিশ পরগনায় এখানে কি হয় আমাদের যে ভাষাগুলোর ব্যবহার হয় এগুলো বাংলা প্লাস কিছু মিশ্রণ আছে মিশ্রণ তো থাকবেই সেটা তো স্বাভাবিক মিশ্রণ থাকাটা স্বাভাবিক নয় কি মিশ্রণ থাকবে তো সেই নিয়ে আর কি মিশিয়ে চলছে আর হিন্দি হিন্দি হিন্দি একটা এখন এমন ভাষা যেহেতু বাঙাল মানে বাংলাদেশ ছাড়া মানে বাংলাদেশ তো পুরোটাই বাঙালি আর বাংলা ভাষা আমাদের পশ্চিমবঙ্গর বাংলাদেশে বেশি পাওয়া যায় আর হিন্দিটা যেটা বলছিলাম হিন্দিটা হলো কি আমাদের পুরো ভারতবর্ষে গোটা ভারতবর্ষের মধ্যে ওটাই মানে বলতে পারো দেশে ভাষা প্রধান ভাষা বলতে পারো হিন্দি হ্যাঁ তো সেই হিন্দিটা কি সবাই জানে মোটামুটি অ্যাপ্রক্স আমি বলতে পারি হিন্দিটা মোটামুটি জানে কেউ না জানলেও সে অন্তত শুনেছে তাই জন্যে হিন্দির প্রচলনটা একটু বেশি আর ইংলিশ এখন একটা এমন ভাষা হয়ে গেছে ইংলিশটা ম্যান্ডেটরি হয়ে গেছে কিন্তু আমাদের কিছু কিছু জায়গা এখনো ইংলিশ অনেকে বুঝতে পারে না যারা একটু শিক্ষার পরিমাণ কম বা শিক্ষার হার যেসব অঞ্চলে কম ইংলিশটা একটু প্রবলেম হয় কিন্তু আমাদের হিন্দি আর বাংলার যদি কথা বলি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বাংলাটা খুবই মানে ফেমাস ভাষা বাংলা ভাষাটা আর হিন্দিটা তবু মোজামুজি মানে মোটামুটি মাঝামাঝি হলেও অন্তত বোঝে লোকে আর একটা ব্যাপার যেটা বলার ছিল সেটা হলো বাংলা ভাষা হুঁ রূপান্তর যেমন হয়েছে তেমন হিন্দি ভাষাও রূপান্তর হয়েছে হিন্দি ভাষার কিছুটা আমরা বাংলায় ব্যবহারও করে ফেলি মাঝেমাঝে যেমন হিন্দি ভাষাতে কিছু কিছু ভাষা যেগুলো আমরা হুঁ যেমন আমাদের আমরা কোনও কিছু কোনও কিছু নিয়ে এসেছো তারা তাদের কিছু দিয়েছ এরকম ভাষা ভাষা সেইগুলো আমরা এখানে আসে তো এইটাই আমাদের ব্যাপার আর এক্সট্রা তেমন কিছু রূপান্তর হয়নি তো বাংলা ভাষা এমনভাবেই চলছে